আমি কোনো রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুকে একটা পেজ আছে যেখানে আমি নিয়মিত আমার রান্নার ভিডিও আপলোড করি তো রান্নার ভিডিও আজকে আমি করব মুরগির মাংস মুরগির মাংস করার জন্য আমার প্রথমেই দরকার কিছুটা মুরগি একটুখানি পেঁয়াজ একটুখানি রসুন এবং অল্প পরিমাণ আদা সেগুলো আমি কুঁচিয়ে নিলাম এবং পুরো কাজটা করার সময় আমি আমার ফোন থেকে সম্পূর্ণ কাজটার ভিডিও করলাম এবং তারপর আমি কড়ায় বসালাম কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়ে তারপর তাতে আস্তে আস্তে পেঁয়াজ রসুন আদা সবটা দিলাম এবং সেটা দিয়ে মাংসটাকে কষে নিলাম কষে নেওয়ার পর সেটাতে অল্প পরিমাণ জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমার রেডি হয়ে গেল মুরগির মাংস এবং পুরো কাজটাতে আমি আমার ভিডিওটা করতে থাকলাম ভিডিও কমপ্লিট হল রান্নাও শেষ হল শেষ হওয়ার পর আমি খাওয়া দাওয়ার কাজ শেষ করলাম তারপর আমি বসে গেলাম ভিডিওটা এডিট করার জন্য ভিডিওটা আস্তে আস্তে এডিট করলাম এডিট করা শেষ হতে আমি ভিডিওটা ইউটিউবে ঠিকঠাকভাবে ক্যাপশন দিয়ে সেটা পোস্ট করলাম এবং ফেসবুক পেজেও ট্যাগ করে ভিডিওটা পোস্ট করলাম এবং সেখানে খুব ভালো পরিমাণ ভিউজ আসল এবং সেটা মানুষ পছন্দ করল অনেক অনেক লাইক আসল এবং মানুষজন সেটাকে শেয়ার করল